বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা যদি আমরা নিজেরা করি তাহলে কিন্তু খুব সস্তায় হয় কিন্তু যদি আমরা সেখানে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা মানুষ বা লোককে রাখি যাকেই হোক তাহলে কিন্তু সেটা অনেকটাই ব্যয়বহুল হয় কারণ গাছের রক্ষণাবেক্ষণের অনেক রকমভাবেই যত্ন নিতে হয় কারণ গাছকে দেখতে হয় যে কোনো ডালটা বেড়ে গিয়েছে কি না বা সেটাতে রোদ পাচ্ছে কি না আর জল পাচ্ছে কি না ঠিকঠাক খাবার পাচ্ছে কি না এবং কোনো গাছের ডালকে হয়তো কেটে বাদ দিতে হয় কি না গাছের গোড়ায় ঘাস হয়েছে কি না বা গাছে পোকা লেগেছে কি না এইগুলো সব কিন্তু আমরা যদি নিজেরা লক্ষ্য করি বা দেখি তাহলে কিন্তু এটাও সস্তায় হয় এছাড়া আমরা যদি ওই সব জিনিস দেখার জন্য বা কাজ করার জন্য আমরা যদি একটা মানুষকে রাখি তখন কিন্তু তাকে আমাদের টাকা দিয়েই রাখতে হয় এবং সে ঠিকমতো কাজ করছে কি না সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হয় কিন্তু সেই কারণে যদি নিজেরা আমরা করি তখন কিন্তু সস্তা হয় শুধু সস্তায় নয় খুব ভালোও হয় কারণ আমরা যেভাবে লক্ষ্য করব বা যেভাবে গাছে জল দেবো বা যেভাবে আমরা একটা গাছকে দেখে বুঝতে পারব যে গাছটার কী দরকার বা গাছটা কেন শুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু যে কাজের লোক রাখলে সেটা কিন্তু অতটা সে বুঝবেও না এবং অত ভালো করে সে পরিচর্যাও করবে না এবং যদি আমরা নিজেদের বাড়ির আনাজ চোবড়াকে ফেলে না দিয়ে সেটাকে আমরা কমপোস্ট সার হিসাবে ব্যবহার করি গাছের গোড়াতে দিয়ে তাহলে কিন্তু অনেকটা সস্তায় হয় এছাড়া কেউ যদি ফেলে দেয় বাজার থেকে যদি সার কিনে আনে গাছে দেয় বা বিশেষ তাহলে কিন্তু তার অনেকটাই ব্যয়বহুল হয় এর ফলে সেটা মানুষের উপর নির্ভর করে যার বাড়ির বাগান বা যে রক্ষা করবে বা যে দেখাশোনা করবে তার উপর মানে বিস্তার করে যে বাগান করাটা রক্ষণাবেক্ষণ করাটা সস্তা কি ব্যয়বহুল